আমি ভিডিও গেম খেলি ভিডিও গেম খেলে যেমন তাস খেলি ক্রিকেট খেলি এই ভিডিও গেমগুলি খেলে নিজের সময় কাটাই অবসর সময়টাকে কাটাই এবং এই ভিডিও গেম খেলে আমি খুবই আনন্দ পাই এবং ক্রিকেট এবং তাস খেলার মধ্যে দিয়ে আমি পছন্দ করি এই দুটো খেলাই আমি পছন্দ করি এবং আমার খুব ভালো লাগে এবং সঙ্গে দু চার জন বন্ধু মিলেও আমরা এই গেমটা খেলি আর খেলতে খুবই ভালো লাগে এবং সকলেই আমরা এই সময় কাটানোর জন্য অবসর সময়টা কাটানোর জন্য আমরা এইতে উপকৃত হয় এবং মনোরঞ্জন করি এই ভাবে আমরা এই ভিডিও গেম খেলব কিন্তু এটা বাচ্চাদের জন্য খুবই মারাত্মক কারণ তাদের পড়াশুনা জীবনটা ক্ষতি পড়াশুনার ক্ষতি হয় যাতে তারা পড়াশুনার দিকে নজর দেয় এবং পড়াশুনা শেষ হওয়ার পর আমাদের মতো লাইফ যখন আসবে তখন তারা যদি গেম খেলে কোন অসুবিধা নেই তো এটা যাতে বাচ্চারা যাতে ভিডিও গেম থেকে বিরত থাকে সেই জন্য সকল মা বাবাদের উচিৎ যে বাচ্চাদেরকে ভিডিও গেম থেকে বিরত রাখা তাদের বই পড়ার দিকে ধ্যান রাখা গল্পের বই অবসর সময়ে গল্পের বই এবং বিভিন্ন শিক্ষামূলক বই তাদেরকে উপহার দেওয়া এবং তাদেরকে বই পাঠ করানোর মধ্যে দিয়ে রাখা ভিডিও গেমে প্রচুর সময় নষ্ট হয় তাতে পড়াশুনোর ক্ষতি হয় আর আমরা যারা বয়স্ক রয়েছি তাদের কোন অসুবিধা নেই তাদের সময় কাটানোর জন্য এটা একটা ভালো মাধ্যম